আমি স্কেচ করার সময় বেশি ব্যবহার করি পেনসিল কারণ পেনসিলে আমার মনে হয় আমার স্কেচটা ভালো হয় আর চারকোল ব্যবহার করা যেতেই পারে কিন্তু আমি চারকোল দিয়ে খুব একটা স্কেচ করা শিখিনি যতটা ইউটিউব বা মানে অনলাইন সাইট থেকে যতটা শিখেছি ততটা খাওয়ার করার চেষ্টা করছি কিন্তু অতটা আমি না শেখার জন্য তো আঁকার আমার আঁকাটা অতটা ভালো হয় না তাই জন্য আমি পেনসিল দিয়ে আঁকার চেষ্টা করি একে এঁকে তাতে স্কেচ করি তাতে আমার মনে হয় আমার আঁকাটা সুন্দর হয় আর আমি যেহেতু পেনসিল দিয়েই স্কেচ করা শিখেছি সেটা দিয়েই আমি আঁকলে সুন্দর হয় তাই জন্য আমি পেনসিলটাই বেশি ব্যবহার করি